ভারতের নির্দিষ্ট কোনো সরকারি ভাষা নেই বেশিরভাগ মানুষই হিন্দি ভাষায় কথা বলে বিভিন্ন রাজ্যের মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে কোথাও গুজরাটি কোথাও নেপালি কোথাও তামিল কোথাও হিন্দি কোথাও বাংলা ইংরেজি ইংলিশ উর্দু ফরাসি বিভিন্ন বা দেশের মানুষ বিভিন্ন ভাষায় কিন্তু কথা বলে যার ফলে ভাষার দেশের ভাষার কিন্তু বৈচিত্রর দিক থেকে কোনো পার্থক্য নেই যে দেশের ভাষা যেরকম সেখানের মাতৃভাষা যেরকম সেই মাতৃভাষায় কথা বলে আমাদের বাংলা ভাষায় কথা বলি কারণ আমাদের মাতৃভাষা বাংলা এবং আমরা হিন্দিতেও কথা বলি হিন্দিতে কথা বলি বিভিন্ন দেশের বাইরে বা দেশের অন্যান্য ভিন্ন দেশে গেলে তখন কিন্তু বেশিরভাগই হিন্দি ভাষা প্রচলন আছে হিন্দি ভাষাতেও আমাদেরকে কথা বলতে হয় তাই আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন রকম ভাষার বৈচিত্রের জন্য বিভিন্ন রকমের ভাষা আমরাও শিখতে পারি এবং আমরাও দেখে দেখে আস্তে আস্তে হিন্দি এবং ইংরাজির ইংলিশ ভাষাকে প্রাধান্য দিচ্ছি এবং হিন্দি ও ইংলিশ ভাষায় কথা বলার চেষ্টা করতেছি